শ্যামল স্যারের কাছে হ্যাঁ যাব কটা থেকে আজ তো বিকালে পড়াব বলেছে সকালে পড়াবে না তো বিকালের বাসেই যেতে হবে তো আমি বলছিলাম বাসেই যাব কারণ আসতে তো সন্ধে হয়ে যাবে বিকালে না গেলে সকালে গেলে সাইকেল নিয়ে যাওয়া হতো বিকালে তো সন্ধে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে পড়া করেছিস তো আজকে আজকে তো স্যার পড়া ধরবে বলেছে সেই পড়া আজ পড়া না করলে মার আছে আর আজ আজকে পুরো লিখতে দেবে বলেছে কারণ বাংল বানান মুখস্থ করতেই হবে একদম সঠিক তার সঙ্গে ইংলিশের যে গ্রামারে কোয়েশ্চেন দিয়েছিল সেটাও করা হয়েছে তো আমার আমার মোটামুটি হয়েছে

নাহলে কান ধরে দাঁড়াব কী আছে ঠিক আছে বেশ এ তাহলে ঠিক টাইমে বের হস তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সন্ধে বেশ সন্ধে তাহলে কেউ সন্ধেবেলায় তো কেউ নিতে আসতে হবে না তা আসব কী করে অন্ধকার হয়ে যাবে তো টর্চ লাইট নিস